হ্যাঁ আমার একটি প্রিয় বই রয়েছে যেটি হলো একটি উপন্যাস সে উপন্যাসের নাম দেবদাস এই দেবদাস উপন্যাসটি আমি অনেকবারই পড়েছি এবং এটি আমাকে বারবার পড়তে ভালো লেগেছে কারণ এখানে দেবদাসের এক করুণ কাহিনি এবং এক অব্যক্ত অতৃপ্তিত প্রেমের কাহিনি জড়িত রয়েছে তাই এই উপন্যাসটি আমার খুব প্রিয় এবং খুবই পছন্দের একটি উপন্যাস